হ্যাঁ আপনি কি শুভাশিস মন্ডল বলছেন হ্যাঁ আপনি কি আমি যেই গাড়িটা রয়েছি আপনি কি আছেন চালাচ্ছেন গাড়িটা গাড়ির ভেতরে বিভিন্ন বয়স্ক লোক রয়েছে প্রতিবন্ধী লোক রয়েছে আপনি গাড়িটা ঠিকঠাকভাবে চালান গাড়িতে খুব পেছনে অসুবিধা হচ্ছে আপনি ভালো করে আপনি ভালো করে আপনি ভালো করে গাড়ি চালান পেছনে বিশাল অসুবিধা হচ্ছে লোকজন বিশাল বলছে যে ড্রাইভার কীভাবে গাড়ি চালাচ্ছে সে সেটা আপনার ব্যাপার আপনি টাইমে যেতে পারবেন কি পারবেন না কিন্তু আমার আমি নি আপনি আমাদের দিকটা দেখুন আমাদের যে অসুবিধেটা হচ্ছে নেমে যাব আমি যে ভাড়া দিয়েছি আপনাকে তাহলে আমি কী করে নেমে যেতে পারি আপনাকে ভাড়া দিয়ে আমি নেমে যাব ভাড়া তো দেওয়া আমার হয়ে গিয়েছে সব বু সব বুঝতে পারছি কিন্তু আপনি একটু গাড়ি আস্তে চালান পেছনে বিশাল অসুবিধা হচ্ছে ঠিক আছে সবাই রয়েছে বলছে যে ড্রাইভার এ কেমন গাড়ি চালাচ্ছে জোরে জোরে গাড়ি আসছে যাচ্ছে পথ ঠিক আছে আপনি ভালো করে গাড়ি চালান ঠিক আছে পেছনের লোক যেন না কিছু বলে ঠিক আছে ভালোভাবে গাড়ি যাক ঠিক আছে আর ঠিক আছে আপনি ভালো করে গাড়ি চালান